বাড়িতে রান্নার জন্য এলপিজি গ্যাসের যে ব্যবহার সতর্ক থাকতে হবে সেটা হলো একটাই যখন গ্যাসটা আসবে বা এলপিজিটা আসবে তখন সেটাকে ভালো করে চেক করে নিতে হবে যে সেটা কম আচে না বেশি আচে এক নম্বর দু নম্বর সতর্কতা হচ্চে সেটা এক্স এক্সপাইড হয়ে গেছে না কি সে ডেটটাও দেখে নিতে হবে তিন নম্বর যখন সেটা লাগাবো মানে সিলিন্ডারটা গ্যাসের সাথে ফিট করবো তখন তার সে তার ওপরে যে টুপিটা থাকে গ্যাসের টুপিটা সেটা ভালো করে চেক করে নিতে হবে এবং ভালো করে লাগাতে হবে লাগানোর বার আমাদের যেই তারটা দিয়ে গ্যাসের ওপেনের যেটা গ্যাসটা যাচ্ছে সেটা লিক আছে কি নেই সেটাও স্পষ্টভাবে দেখে নিতে হবে যার ওপরে যে গ্যাস কোনো জায়গায় লিক করছে না কি সেটাও ভালো করে দেখে নিতে হবে যাতে কারো কোনো ক্ষয় ক্ষতি না হয় সেই রকম ব্যবস্থাটা করে নিতে হবে আগে থেকে গ্যাসটা যে ওপরে নজেলটা নজেলে কোনো গন্ডগোল হচ্ছে বা ফুটো আছে বা জল পেয়েছে সেগুলোও দেখে নিতে হবে যাতে গ্যাসের কোনো ভুল চ্যুতি না হয় এই রকম এইগুলোই সব অবলম্বন করে চলতে হবে নাহলে বড়ো বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে না